আমি আমার চাকরির ভবিষ্যতে যাতে আমার লাইফটা সেফার হয় আর মেন যেটা হচ্ছে যে আমার ছেলে মেয়েদের যাতে শিক্ষা ব্যবস্থাটা ভালো হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে সব কিছু ঠিকমতো পায় ভালোভাবে যাতে মানুষ হয় সেই জিনিসগুলো খুঁজছি আর আমরাও যাতে ভালোভাবে থাকতে পারি এটায় যাতে কোনো অসুবিধা না হয় এগুলোই আমরা মানে চাকরির ভবিষ্যতে এটাই খুঁজছি